খেলাধুলা এক আগে ছিল শহরকেন্দ্রিক ব্যাপার কিন্তু বর্তমান দিনে গ্রাম গ্রামীণ এলাকায় এর অগ্রগতি বিশালভাবে উন্নতি করেছে খেলা এমনই একটা জিনিস খেলার মাধ্যমে মানুষের সামাজিক যোগাযোগ এবং মাধ্যম হিসাবে এটির খুবই উপকারী হিসাবে ব্যবহৃত হয় বর্তমান দিনে স অলিম্পিক গেমস চলছে এই অলিম্পিকের দিনে ভারতবর্ষে যারা অংশগ্রহণ করেছেন বেশিরভাগই তারা গ্রামীণ এলাকার মানুষ এবং গ্রামে আজ শহর এবং গ্রাম একত্রিত হয়ে গিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আজ গ্রামীণ এলাকার মানুষ শহরকেন্দ্রিক অত ভাবে এগোতে হয় না সরকার এবং সামাজিক মাধ্যম এবং এনজিও তারা বিভিন্নভাবে সাহায্য করছে যে কোনো খেলোয়াড় যারা এ গ্রামীণ হোক এবং শহরের হোক তারা যদি উন্নতি করতে পারে তাদের দিকে অগ্রসর হচ্ছে এবং গ্রামীণ মানুষদের মধ্যে এই জিনিসটা আরও বেশি অগ্রসর হলে মানে তারা চাকরি বাকরি এবং উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে বর্তমান দিনে পড়াশুনার সাথে সাথে স খেলা একটা বিশেষ অংশ হিসাবে মানুষের কাছে খুবই উপযোগী বলে মনে হয়েছে এবং বর্তমান দিনে আমার মনে হয় গ্রামীণ এলাকার মানুষ আরও বেশিভাবে উপকৃত হচ্ছে খেলার মাধ্যমে পড়াশুনা এবং খেলা দুটোই তাদের সমানভাবে এগিয়ে যাওয়াটা উচিত